আমি আমার সবচেয়ে বড়ো শক্তি দুর্বলতা কেন জানেন তো যখন কোনো কাজ করতে যায় তখন মনে হয় হায় ভুল করে ফেললাম কাজ করার আগেই আমি ভেঁপু হারা হয়ে দুর্বল হয়ে পড়ি কাজটা করবো কি কোনো কিছু লিকতে গেলাম লিখতে লিখতে শুধু মনে হয় ভুল লিখলাম না তো ভুল লিখলাম না তো ঠিকই লিখছি কিন্তু মনের যে দুর্বলতা সেটা আমি কাটিয়ে উঠতে পারি না যখন কাউকে কিছু বলি তখন মনে হয় ওকে যে কথাটা বললাম কথাটার মধ্যে কোনো ভুল বা দুর্বলতা নেই তো এটাই আমার শক্তির সবচেয়ে বড়ো দুর্বলতা কাজ করলাম কাজটা শক্তি দেখিয়েই করলাম কিন্তু কাজটা করে মনে হয় কাজটা ভুল হলো না তো কাজেরও দুর্বলতা দেখানো হয় আবার অনেক সময় বাচ্ছাকে পড়ানোর সময় পড়াতে পড়াতে পড়িয়েই গেলাম কিন্তু মনে ভাবলাম ভুল পড়ালাম না তো এটা একটা মনের দুর্বলতা কিন্তু মানুষ যদি শক্তি হ শালী হয় তালে মানুষের মনে এই দুর্বলতা থাকবে না কারণ সে ভুল করলেও সে ভাববে যে আমি ঠিকই করেছি দুর্বল মানুষ সকলের কাছে ঘৃণার পাত্র কিন্তু মনে আমাদের এটা কাটিয়ে উঠতে কোনো মতেই সম্ভব নয় আমরা ভাবি যে মনকে শক্ত কঠিন করে তুলবো কিন্তু আমরা মেয়েরা তা পারি না আমাদের মন খুবই দুর্বল আমরা যেটাই করি সেটাই আমরা দুর্বলতা দেখায় তাই সেই দুর্বলতার সুযোগ নিয়ে বহিঃ শত্রুরা আক্রমণ করে বাইরে থেকে আমাদের সব কিছু ওরা চিনে নেয় আমাদের দুর্বলতা দেখে ওরা সব কিছু বুঝতেও পেরে যায়